কৃষিকাজের জন্য জলের এখন বিভিন্ন রকম উৎস আছে এখন চাহিদা ছাড়াও জল অবিচ্ছন্নভাবে সরবরাহ করা হয় মানুষ এখন জলকে বিভিন্ন রকমভাবে ব্যবহার করছে চাষের কাজেও করছেন এছাড়াও বিভিন্ন বাইরের কাজেও জল ব্যবহার করছেন এখন চাষাবাদের জন্য জমিতে জলের প্রয়োজন অনেকটাই বেশি এছাড়া এখন জমিতে আগেকার দিনের মতন অত কষ্ট করে জলসেচের ব্যবস্থা করতে হয় না আগে ডোঙায় করে জল ছেঁচে জমিতে জল দিতে হতো এখন কিন্তু সেই সংস্থা আর সমস্যা আর দেখা দেয় না এখন কিন্তু মানুষ সহজেই জল কৃষিকাজে ব্যবহার করতে পারে সহজেই মাঠে মিনির ব্যবস্থা করা হয়েছে সৌরসোলার দ্বারা জলেরও ব্যবস্থা আছে পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে এছাড়া এখন পাইপ লাইন বা সাবমারসেলের ব্যবস্থা করা হয়েছে প্রত্যেক জমির মাথায় মাথায় পাইপ লাইনের ব্যবস্থা করা হয়েছে কিষিকাজের ক্ষেত্রে জমিতে জলের যে প্রয়োজন সেটা এখন খুব সহজেই অভাব মেটানো যাচ্ছে